আমাদের এলাকায় দুটো পশুর ডাক্তার আছে তারা খুবই ভালো তারা আমাদের গরু ছাগল সব রকম পশুদের দেখাশোনা করে তারা তাদের সুস্থ রাখার জন্য ভালো খাবার ভালো জল ভালো জায়গা এসব রাখার সুপারিশ দেয় ভালো পরিবেশে রাখার পরামর্শ দেয় এবং এবং ওষুধ দেয় ভ্যাকসিন দেয় এভাবে তারা আমাদের সকল পশুদের সুস্থ রাখেন শেষবার আমরা ছয় মাস আগে আমাদের দুটো ছাগলের খুব শরীর খারাপ হয় এবং তাদের এর আমরা চিকিৎসা করাই এবং চিকিৎসার ফলে তারা এখন ভালো আছে চিকিৎসা করানোর পর প্রায় আমাদের চিকিৎসা করানোর জন্য ছয় হাজার টাকা খরচ হয় গরুরও আমাদের গরুর শরীর খারাপ হয় খুব এখন দুটো ভ্যাকসিন দেয় এবং এক হাজার টাকা খরচা হয় আমাদের এবং তারা সবাই এখন সুস্থ আছে আমরা পশুদের ভালোভাবে যত্ন নিই মুরগি হাঁস ছাগল গরু আমরা সকলকে ভালোভাবে যত্ন নিই এবং তাদের খুব ভালো রাখি